এটা কি কাপড়ের দোকান থেকে বলছেন আমি ব আমি একটা মানে আমি আপনার মানে দোকানের নাম শুনলাম যে আপনি নাকি কর্মচারী নিচ্ছেন হ্যাঁ তো আপ হুম হ্যাঁ আমি তার কাজ করবো বলে আপনার নম্বরটা পেলাম তো সেই জন্য আপনাকে কল করছি হুম হুম হুম হুম তো হুম আমি আপনাকে একটা বলছিলাম যে আমার তো কাজের অভিজ্ঞতা আছে আমি আগেও কাজ করেছি তো আমি সেখানে পাঁচ হাজার টাকা বেতন পেতাম তো মাসে মান্থলি দিতো হুম হুম হুম না আমি সব কিছুই জানি আমার অভিজ্ঞতা আছে তো সেখানে আমি পাঁচ হাজার টাকা বেতন পেতাম তো আমি শুনলাম নাকি আপনাদের এখানে বেতনও ভালো দেয় তো সেই জন্য আমি আপনার নম্বরটা নিলাম এবং কল করলাম আমি করবো আপনি কতো দিবেন তাই জিজ্ঞাসা করছিলাম আচ্ছা হুম হুম আচ্ছা ম্যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি কবে যাবো একটু ব বললে ভালো হতো ও আচ্ছা বেশ ঠিক আছে হ্যাঁ বেশ